আমি অন্যান্য রাইডারদের সাথে বাইক ট্রিপে না গেলেও আমার কিছু বন্ধুবান্ধবের সাথেও আমি রাইডিংয়ে গিয়েছিলাম কিছু দিন আগে আমি আর আমার বন্ধুরা বাংলাদেশে বাইক ট্রিপে গিয়েছিলাম বাইক ট্রিপে যাওয়ার জন্য বাংলাদেশের কিছু দরকারি জিনিসপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স কার্ট পলিউশান কার্ট এবং তাঁবু খাটানোর জন্য কিছু দরকারি জিনিসপত্র আমরা যেদিন বাংলাদেশে ট্রিপে যাওয়ার জন্যে বার হই সেদিন খুব রাত হয়ে যাওয়ায় আমরা কোনও একটি সুরক্ষিত জায়গায় আমরা আশ্রয় নিয়ে তাঁবু খাটিয়ে আমরা বন্ধুরা খুব আনন্দ করলাম যেহেতু আমরা শীতের সময় গিয়েছিলাম তাই আমরা আগুন ধরিয়ে আমরা নানা ধরনের মজা করলাম গান বাজনা গান বাজালাম গান করলাম আমরা এবং আমরা তার পরের দিনই কোনও একটি ধাবা দেখে আমরা দাঁড়িয়ে চা খেলাম নাস্তা করলাম এবং আমরা সেই মুহুর্তেই বাংলাদেশে যাওয়ার জন্যে বার হয়ে গেলাম এবং বাংলাদেশে যাওয়ার পথে বাংলাদেশ পুলিশ কর্ম কর্তারা আমাদের চেকিংয়ের জন্য আমাদের দাঁড় করালো এবং আমরা সুরক্ষিতভাবে চেকিং পোস্টে আমরা বার হয়ে গেলাম এবং বাংলাদেশে পৌঁছে আমরা সকল কষ্ট এক নিমেষেই ভুলে গেলাম বাংলাদেশের সুন্দর এবং পশু পাখি নানারকম সুন্দর দৃশ্য দেখে আমার মনটা খুবই শান্ত হয়ে গেল এবং এই পর্যন্তই আমি বাংলাদেশ ট্রিপে গিয়েছিলাম